হ্যালো হ্যাঁ তুমি কোথায় কখন আনবে গাড়ি আমি তো এক জায়গায় যাব কথা আছে সময়ের মধ্যে না আসলে হয় দেরি হলে কী করে হবে তাড়াতাড়ি এসো তাহলে তাড়াতাড়ি এসো আর তা আমার সময়ের টাইমের মধ্যে যেতে হবে তো এই বাড়ির সামনে দিয়ে বাড়ির সামনে এসে দাঁড়াবে যাব দূরে তো অনেকটা দূরে তো যেতে হবে তো দেরি করলে হবে তাড়াতাড়ি চলে এসো ওখান থেকে যাব আরেক জায়গায় কেনাকাটার আছে একটু কেনাকাটা করব যতটা পারো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি না আসলে হবে না আমার তো রাস্তা জানা নেই তোমার রাস্তা জানা আছে